হ্যাঁ হ্যাঁ আমি মনে করি যে সংবাদ শিল্প বাকস্বাধীনতার চর্চা করে তার কারণ আমরা সংবাদের সংবাদের মাধ্যমেই আমরা সবকিছু দেশের এলাকার এবং বাইরের সবকিছু তথ্য আমরা সংবাদের মাধ্যমেই পাই তা সে যেকোনো ঘটনাই হোক তা কোনো খেলার কোনো বিষয় বা সেখানকার আর সমস্যা আমরা সবকিছু সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারি বা কোনো কোনো জায়গার কোনো ঘটনা সে খারাপ বা ভালোই হোক সেটাও আমরা সংবাদের মাধ্যমে জানতে পারি এরপর কোনো মানুষের অসুবিধা সুবিধা তারা সেটা সংবাদের মাধ্যমে জানায় এবং আমরা সেটা সংবাদের মাধ্যমে পড়ে দেখে বা শুনে আমরা সংবাদ মাধ্যমে মানুষের মানুষের কথাবার্তা এবং বাকস্বাধীনতা সম্পর্কে আমরা সংবাদ মাধ্যমে জানতে পারি তাছাড়া সংবাদ আমাদেরকে সংবাদ আমাদেরকে ভবিষ্যতের বা অতীত কালের বর্তমানের সবকিছু সবকিছুরই ঘটনা সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি এবং সংবাদ পড়ে মানুষ প্রভাবিত হয় খারাপ ভালো মন্দ তারা সেটা বিচার করে এবং তার প্রতি পদক্ষেপ নেয় এরফলে মানে সংবাদ মাধ্যম একটা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম যেটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ কারণ ঘরে বসে তো আর সবকিছু জানা সম্ভব নয় আর জানতে গেলে তার একমাত্র সুবিধা হলো সেটা সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের থেকেই মানুষ বিভিন্ন জায়গার বিভিন্ন ঘটনা তারা জানতে পারে এবং সেই সম্পর্কে তাদের ভালো বা খারাপ ধারণা আর সৃষ্টি হয় এবং তা পদক্ষেপ করার চেষ্টা করে আর তো সংবাদ মাধ্যমের তথ্য গোপনীয়তা বজায় রাখার কোনো ব্যাপার নয় ঘটনা যেটাই ঘটুক না কেন সেটা সত্য এবং যাচাই করে সংবাদের মাধ্যমে আমরা আমাদেরকে জানানো হয় আমরা জানতে পারি